আগে আ সরকারি কোনো ইয়ে ছিলো না পাকা রাস্তা বলুন গ্রামে এক হাঁটু কাদা ভেঙে যেতে হতো আর এখন এখন পাকার সরকারি পাকা রাস্তা হয়ে গেছে তারপর জল থেকে সব বা টিউবওয়েল বলো বাড়িতে কাচাকাচি সব জলে বসিয়ে দিয়েছে আর আর আমরা সরকারি থেকে অনেক পরিষেবা পাচ্ছি কিন্তু আগে এই রকম পেতাম না

আগে তো মাটির রাস্তায় হাঁটা হতো কিন্তু এখন পাকা রাস্তা হয়ে গেছে আর এখন আগেকার মতন নেই এখন সব সরকারি এতে সব রকমের কাজ হচ্ছে রাস্তা বলো জল বলো নিজ বলি সব রকম ব্যবস্থা হয়ে গেছে এখন এখন বাড়ির আগে তো এক হাঁটু কাদা কোনো গাড়ি আসত না কিন্তু এখন টোটো বাড়িতে এসে যাচ্ছে গ্রামের ভিতর দিয়ে টোটো বলো অটো বলো সব চলছে আর